সর্বশেষ আর্থিক প্রবণতার উপাদানের সাথে আমি তাল মিলিয়ে চলতে চাই নেট ব্যাঙ্কিং বা পুঁজি বাজার এই সকল নিয়ে পুঁজি বাজারে আমি যদি কিছু টাকা দিয়ে থাকি সেগুলি আমার বাড়তে বাড়তে এক নরমাল ইন্টারেস্টের মধ্যে থাকে তার মধ্যে হচ্ছে ক্রেডিট ঝুঁকি ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনাটা না নেওয়াটাই ভালো ক্রেডিট ঝুঁকিটা এক নিজের মাথার মধ্যে বেশি চাপ হয়ে থাকে কিন্তু হ্যাঁ আমি যখন এক বড় ব্যবসায়ী করতে যাব তখন আমাকে ক্রেডিট ঝুঁকি নিতে হবে তাছাড়া আমার ব্যবসা এগোনোর হবে না তাই ক্রেডিট ঝুঁকিটা এবং পুঁজি বাজার এই দুটি মিলিয়ে পরে আমি আমার আর্থিক ব্যবস্থাপনার তাল মিলিয়ে চলতে চাই আমার প্রিয় আর্থিক নতুন চাকরি বলতে গেলে এখন বেরিয়েছে ইউবটিউব প্ল্যাটফর্ম ইউবটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকেও আমরা এখন সাধারণ মানুষেরা অনেক সময় আর্থিক অর্জন করতে পারছি স্টেবেলও এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার সে রকম একটু আধটু ধারণা আছে যে খুব ভালোভাবে কোনও বিষয় সম্পর্কে সেখানে বললে সেখান থেকে খুব ভালোভাবে আরনিং করা যায় তো আমার নিজের জীবন সম্পর্কেই হোক বা আশে পাশে আমরা অনেক সময় দেখতে পাই যে বিষাক্ত ছেলে বা কোনও আর্ট অ্যান্ড ক্র্যাফটের জিনিস বা বংগাই এই কয়েকজনের ইউটিউব চ্যানেল আমরা প্রায় সকলেই ফলো করে থাকি তারা খুব সুন্দরভাবে চারিদিকের পরিবেশের ছবি তুলে ধরে বা খুব সুন্দর ড্রয়িং করে সেগুলো আমরা খুব দেখি এবং আমরা যত তাদেরকে দেখতে থাকি তাদের ভিউয়ার্স বাড়ে এবং ভিউয়ার্সের পরে তারা নিজেদের আর্থিক একটা পেমেন্ট পেয়ে থাকে